আমি আমি শীতকালে ভ্রমণ করতে পছন্দ করবো কারণ শীতকালে আর দুটো ঋতুর মতো অবস্থা আমরা অসুবিধা লক্ষ্য করতে পারি না যেমন গ্রীষ্মকালে এবং বর্ষাকালে মানুষের বেড়াতে যাওয়া বা ভ্রমণ করার পক্ষে অনুকূল পরিস্থিতি নয় প্রতিকূল হয়ে যায় তো শীতকালটা আমাদের অনুকূল পরিবেশ থাকে সুন্দর রৌদ্র ঝলমলে ওয়েদারে আমরা ভ্রমণ করতে ভ্রমণ করতে আমরা পছন্দ করি বিশেষত শীতকালে আমি বিশেষ করে দার্জিলিং যাওয়ার একটা প্ল্যান করেছিলাম বা বেড়াতে গিয়েওছিলাম এর আগে সেখানকার যা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য শীতকালের ওয়েদার সে সুন্দর ঝলমলে আবহাওয়া চারিদিকে বরফে ঢাকা দার্জিলিং পাহাড়কে দেখতে খুব সুন্দর লাগে সেই সময় সেখানে সেই শীতকালটা এমনিতেই খাওয়া দাওয়ার পক্ষে খুব অনুকূল হয় শীতকালে খাবার দাওয়ার হজমও খুব ভালো হয় কোনো কোনো অসুবিধা লক্ষ্য করা যায় না শরীরের মধ্যে সুন্দর বেড়ানো যায় তাই আমি শীতকালটা প্রেফার করবো এক্ষেত্রে বেড়ানোর ক্ষেত্রে তা শীতকালে আমি পছন্দ করি